হ্যাঁ বলছিলাম এখানে কোথায় মন্দিরে পুজো হচ্ছে একটু জানো হ্যাঁ হ্যাঁ তাহলে কি তুমি কি ভাবছ যাবে হ্যাঁ ভাবছি তো সঙ্গী গেলে ভালো হত একা একা যেতে ভালো লাগেনা তাহলে তুমি যদি যাবে বলো তাহলে তোমার সাথে আমি যেতাম ওইখানে কি খাওয়াদাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ একটা কাজ করি না তাহলে সকালবেলা চান টান করে ঘরে পুজো সেরে আর মুড়ি খেয়েদেয়ে চলে যাই সেখানে পুজো দেখাও হবে আর খাওয়াদাওয়াও হবে মন্দিরে বসা হবে হ্যাঁ বাচ্চাদেরকে তো নিতেই হবে তারা আবার কোথায় খাবে বাড়িতে তো রান্না করব না তাহলে বাচ্চাদেরকে সঙ্গে নিয়েই যাব ওউ বারোটা সাড়ে বারোটা ঠিক আছে তো নাকি কি অনুষ্ঠান হবে গো ওইখানে আবার ঠিক আছে রে মন্দিরে ওইখানে বসব তাহলে কি কি সব অনুষ্ঠান হয় দেখব বাচ্চাগুলো যদি বদমায়েশি না করে তাহলেই দেখা হবে নাহলে আর হল না আর কি হ্যাঁ একটা নিলে হবে না দুটো নিতে হবে না তো কুলাবে না অনেকক্ষণ থাকতে হবে মানে জল একটু বেশি করে নিয়ে যেতে হবে কি সাজব বলতে এ বছর পুজোয় যেটা কিনেছি সেটাই তো ভাবছি পরব লালে হলুদে একটা শাড়ি আছে সেটাই পরে যাব তুমি কোন শাড়ি পরবে না ওই তো হ্যান্ডলুমের শাড়ি তো নরম আছে ওইটা গরমে পরলেও কোনো অসুবিধা হবে না